হ্যাঁ হ্যালো বলুন কি আমি তো এখন রাস্তার মাঝখানে আমি কি করে এ সারবো আমি মেকানিক এলে তবে তো আমি গাড়িটা সারবো তখন মেকানিক পাই পেলে তারপরে আমি দেখে সারাছি যদি না পাই আমাকে তো একটা কারখানার মধ্যে যেতে হবে সেখানে গিয়ে তবে তো আমি গাড়িটা সারতে পারবো না একটু একটু দাঁড়িয়ে যাও না না না একটু দাঁড়িয়ে যাও আমি ব্যবস্থা করছি না আমি এদিকে ব্যবস্থা করছি একটু দাঁড়িয়ে যান না কি আর করা যাবে গাড়ি এখন রাস্তার মাঝে খারাপ হয়ে গেছে আমার তা এখন কিছু করেন আমি মেকানিক পাই না পেলে আমি একটা দোকানে দেখি যেয়ে আমি তারপর সারাই করে নিচ্ছি তাহলে আর কি করা যাবে দাঁড়িয়ে থাকবারও আর কিছু যাওয় একটা করে নিতে হবে এ আপনি বুঝছেন বুঝতে পারছেন না কেন আমি না মেকানিক এলে আমি তো সারাতেই পারছি না হ্যাঁ একটু রোদ করে দেখুন তারপর আমি দেখছি ঠিক আছে আছে হ্যাঁ আমি এই হ্যাঁ আমি এই মেকানিক ডাকছি দোকান দেখি হ্যাঁ হ্যাঁ হুম দেখছি দেখছি